হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নিয়ে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আছে মোবাইলটা আছে অন্য কালেকশানের মোবাইলও আছে মোবাইলটা আপনার ওই ফিফটিন থাউসেন্ড অ্যাবভ হবে হুম হুম হ্যাঁ হ্যাঁ স্যামসং মোবাইলও ওই রেঞ্জের মধ্যেও আছে ফাইভ জিও হবে এছাড়াও ওই ও অন্যান্য কোম্পানির আরও মোবাইল আছে ওপো ভিভো আপনার ও অন্য হ্যাঁ

হ্যাঁ ইএমআই সিস্টেম আছে হ্যাঁ প্রথম ইনস্টলমেন্ট তো আপনাকে দিতে হবে হ্যাঁ প্রথম ইনস্টলমেন্ট আপনাকে ওরকম ও পাঁচ হাজার তারপর থেকে আপনার হ্যাঁ কম হয়ে যাবে তারপরের থেকে হ্যাঁ তিন হাজার টাকা হ্যাঁ ঠিক আছে অসুবিধা হবে না তিন হাজার টাকা দিলে তাহলে আপনার ই এম আইটা একটু বেশি পড়বে তখন হুম আচ্ছা ঠিক আছে আপনি আসুন আমাদের কাউন্টারে আসুন আমি আপনাকে করে দিচ্ছি হুম হুম হুম ঠিক আছে আপনি আসুন ওকে থ্যাঙ্ক ইউ